হ্যাঁ সাম্প্রতিক কারণে জল দূষণের ফলে যে সামুদ্রিক মাছ বা নদীতে যেসব মাছ আসে বর্ষাকালে সেসব মাছের আনাগোনা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এর ফলে যারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে তাদের কিন্তু জীবন যাত্রায় অনেক প্রভাব পড়েছে মাছ ধরতে গেলে যেমন বর্ষাকালে যখন জোয়ার আসে বা বিভিন্ন রকম সমস্যা হয় বান আসে তখন কিন্তু মাছ চাষের যারা ধরে সেসব মাছ ধরার চাষিদের কিন্তু অনেক জীবনের অনেক মানে আঘাত আসতে পারে যার ফলে তারা কিন্তু নদীতে বা গভীর সমুদ্রে যেয়ে মাছ ধরতে পারে না এবং বর্ষাকালে অতিরিক্ত কিন্তু তাদের জল না থাকার কারণে তখনো কিন্তু তাদের মাছ ধরতে অনেক অসুবিধা হয় এর জন্য এখন বড়ো বড়ো দীঘি বা ড্যাম করে সেখানের মাধ্যমে মাছ চাষ করা হয় এবং মাছ চাষিরা সেখানে মাছ চাষ করে বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতিতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করে সে সমস্যা থেকে সম্মুখীন অনেকটাই হয়ে উঠেছেন এবং বিভিন্ন কারণে জল দূষণ কল কারখানার নোংরা আবর্জনাই বলুন প্লাস্টিক জাতীয় জিনিসই বলুন জল দূষণ কিন্তু করছে সারা বছর ভাবে কিন্তু মানুষ সেটার ব্যাপারে কোনো উদ্বিগ্ন হচ্ছে না এখনো কোনো এর ফলে যেসব মাছ আমরা বর্ষাকালে পেয়ে থাকি ইলিশ পাবদা ভেটকি সেসব মাছের কিন্তু আনাগোনা প্রায় কিন্তু কমেই গিয়েছে যার ফলে মাছ চাষিদেরও মাছ যারা ধরে জেলে তাদেরও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে